প্রার্থনা ও পূজা সম্পর্কে বলতে গেলে প্রথমেই জানতে হবে যে আমি কতটা ভগবানে বিশ্বাসী আমি বেশি ভগবানে বিশ্বাসী নয় কিন্তু আমার পরিবারের সবাই ভগবানের উপর অগাধ বিশ্বাস করে তাই আমাকে বিভিন্ন সময়ে মন্দির বা কোনো উপাসনা স্থলে গিয়ে থাকতে হয় আমার পূজা বিষয়টি সম্পর্কে বলতে গেলে পূজা বা পূজা অর্চনা সম্পর্কে কোনো আমার অসুবিধা নেই কিন্তু যখন পূজার সময় হোম বা যজ্ঞ হয় তখন সেই হোম থেকে যে ধোঁয়া নির্গত হয় সেটা পরিবেশের উপর গভীরভাবে প্রভাব ফেলে থাকে সেই জন্য আমি হোমের থেকে বিরুদ্ধ এছাড়াও অন্যান্য কাজে অর্থাৎ শি যখন শিব পূজা হয় তখন শিবের মাথায় অনেক পরিমাণে দুধ ঢালা হয় এই দুধ যদি কোনো খেটে খাওয়া বা ছোট গরীব বাচ্চাদেরকে খাওয়ানো হয় তারে তারা উপকারি হবে সেই জন্যই আমি এইসবের বিরুদ্ধে কিন্তু আমি কখনোই পূজার বিরুদ্ধে নয়